আমার পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে ধর্মে উৎসবে উৎসব উৎসবে বিভিন্ন রকম মানে সবাই খুশি থাকে আমাদের পশ্চিমবঙ্গে তো নানান রকমের বিভিন্ন রকমের ধর্ম নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আছে যেমন আমাদের বাঙালিদের সবথ বড়ো উৎসব হচ্ছে দুর্গা পুজো দুর্গা পুজোতে আমাদের দুর্গাপুজো সব থেকে বড়ো উৎসব সেখানে গা ধর্মীয় গান বাজনা মা প্রতিটা মানুষ খুব খুশি থাকে সবাই সবাই মিলে আনন্দ করে সেই এই সেই উৎসবটাকে কাটায় সবাই বিভিন্ন ধর সবাই অনেক অনেক রাজ্য থেকেও আমাদের পশ্চিমবঙ্গে আসে আমাদের এই দুর্গা পুজো দেখতে তারপর আমাদের পশ্চিমবঙ্গে ঈদ ঈদ উৎসবও আমাদের এখানেও খুবই ভালো হয় সবাই সবাই ঈদেও সবাই খুব আনন্দ করে মানে সবাই খুব খুশি থাকে খুব ও মানে উৎসব মানে তো খুশি তো এটাই বলবো আর আমাদের এখানে ধর্মীয় গান বাজনাও হয় উৎসবে এবং বড়োদিনে খ্রিসমাস ডেতে যেমন আমাদের খ্রিসমাস ডেতেও আমরা খুব উৎসাহ থাকি উৎ সবাই খুব খুশি থাকি সবাই স সাজসজ্জাতে সবাই মিলে সবাই সাজসজ্জায় মেতে থাকে